আমাদের পাঁচটি তারিখ হল পনেরোই জুন উনিশশো তেষট্টি তেসরা মে উনিশশো সাতানব্বই একুশে জানুয়ারি উনিশশো আশি বারোই আগস্ট উনিশশো ছিয়াশি তেরোই ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই